হ্যালো হ্যালো হ্যাঁ এটা মুদির দোকান কী কী কী কী মাল

কী জানলা লিগা সেইটা খারাপ হওয়ার জন্য আদা হয়তো পচে গেছে এইটা কি আর ফেরত হবে রিটার্ন করা যাবে তেল হয়তো তেল এই রকম অন্যান্য জিনিস আমি তো আমি তো বিক্রি তেল দিয়া হইচে ভালো তেলেই তো দেওয়া হয়েছিলো হ্যাঁ দোকান হ্যাঁ দোকানকে আনুন আমি ফেরত নিয়ে নেবো আর কি সব জিনিস তো সব জিনিস তো ফেরত হয় না যেগুলো বটে সেইগুলা ফেরত নিয়ে নেবো আর কি

হ্যাঁ আসুন বলি দোকানকে আসুন নিয়ে যান কী দরকার

এক্সচেঞ্জ করা যাবে